হ্যাঁ গতিতে দৌড়ানে ওই যে ছোটোবেলায় স্কুলে দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম তখন প্রথমবারে ফার্স্ট হয়েছিলাম তার পরের বারে যখন আবার হয় তখন একেবারে মুখ থুবড়ে পড়ে গেছিলাম আমি খেলার দিক দিয়ে অতটা পারদর্শী নয় যে কারণে খেলাধুলো আমি পারতাম না আর ওই সবার মাঝে আমি খেলব তারপরে হেরে যাবো সবাই হাসাহাসি করবে আমার নিজেরই যেন কেমন একটা লজ্জা লাগতো সবাইকেই মুখ দেখাতে তো ওই একবার মানে দৌড় প্রতিযোগিতায় হেরে যাওয়ার পর থেকে আমি কখনও কোনো স্কুল কলেজে কোনো খেলার প্রতিযোগিতায় কখনো নাম নথিভুক্ত করিনি